আমাদেরকে আমাদের স্বাস্থ্য বিষয়ক যে পরিষেবা প্রদান করে সেখানে যথেষ্ট সুযোগ সুবিধা এখন সরকার থেকে দিচ্ছে বা মানুষজনও এখন যথেষ্ট সুযোগ সুবিধা পাচ্ছে কিন্তু সমস্ত পরিষেবার মধ্যেও কিছু মানে নেগেটিভিটি যে রকম পরিবেশ পরিছন্নতা আর্থিক সচ্ছলতা বা কর্মসংস্থানের জায়গা এগুলো অনেক কিছু না থাকার কারণে বা পরিবেশ যথেষ্ট পরিমাণে উন্নত না থাকার কারণে কিছু কিছু এলাকার মানুষরা যথেষ্ট সুযোগ সুবিধা পাওয়া সত্ত্বেও সেই সব জায়গায় স্বাস্থ্য পরিষেবা সেইভাবে উন্নত হচ্ছে না বা সেখানকার মানুষজনের পরিবেশগত সেইভাবে উন্নতি কিছু হচ্ছে না